আমাদের এখানে বর্ষাকালে বর্ষাকালে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা বিদ্যুৎ থাকে মোটামুটি চার ঘন্টা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকে তো এই বিভিন্ন ঋতু যেমন ধরুন শীতকালে তো কারেন্টের কোন ব্যাপার নয় যে কারেন্ট থাকলেও হবে না থাকলেও হবে অসুবিধা অতটা পড়ে না কিন্তু যে বর্ষাকালে বিদ্যুৎ থাকে না এ সমস্তভাবে আমরা বিভিন্নভাবে আমরা কি করি দুর্ভোগের মধ্যে পড়ি হ্যাঁ বিচ্ছিন্ন হওয়ার কারণে